এক হাজার একশো বিরানব্বই কুড়ি হাজার সাতশো পঁচানব্বই আট লাখ পঁচাত্তর হাজার পাঁচশো বারো তেরো হাজার তিনশো তিন ন লাখ নব্বই হাজার নশো তেরো